আমি কোনো খেলাধূলার বৃত্তি সম্পর্কে বৃত্তি সম্পর্কে তেমন কিছু জানি না যদি হ্যাঁ আমি যদি এটি সম্পর্কে আমি আরও আরও কিছু বলতে হয় তাহলে এটি সম্পর্কে জানতে চাইবো এটি জানার পরে জানতে চাইবো এটি বল এটি বলে আমার মনে হয়